কৃষকরা তাদের পালন করা পশুর বর্জ্য পদার্থ ফেলে না দিয়ে একটি বড় গর্ত করে সেখানে ভর্তি করে এর থেকে কিছু কিছু কৃষক জৈব সার তৈরি করে এবং সেটি চাষের কাজে ব্যবহার করে এবং ফলন খুবই ভালো হয় আবার পশুর বজ্র পদার্থ যেমন গরুর গোবর এটি দিয়ে মানুষ ঘুঁটে তৈরি করে সেই ঘুঁটে বিক্রি করে জ্বালানি হিসেবে অনেকে ব্যবহার করে এর থেকে প্রচুর অর্থ পায় পশু যেহেতু তারা পালন করে বাড়িতে এই পশুর বর্জ্য পদার্থ দ্বারা তারা কিছুটা হলেও লাভবান হয় একেবারেই তা নষ্ট করে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো পশুর বর্জ্য পদার্থ থেকে জ্বালানিও আমরা পাচ্ছি এবং সার হিসেবেও আমরা ব্যবহার করি